শিল্প আমাদের এলাকায় লোকশিল্প বলতে সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে পট শিল্প বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যানভাসের উপর বা বিভিন্ন মাটির জিনিস বা স্মৃতিসৌধ যেখানেই বলেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছবি চিত্রকলা প্রদর্শনী এটাই আমাদের এলাকায় সব থেকে বড় লোকশিল্প আজকে সমগ্র আমাদের এলাকা জুড়ে অজস্র শিল্পীরা রয়েছেন যারা তাদের শিল্পকলাকে বিশ্বের দরবারে বিভিন্ন ভাবে পৌঁছে দিয়েছেন তাতে বিভিন্ন আমাদের দৈনিক ব্যবহৃত বিভিন্ন জিনিসের মাধ্যমে বিভিন্ন রকম মূর্তি স্ট্যাচু বা বিভিন্ন রকম আকার আকৃতি আয়তন তৈরি করে তারা আমাদের এখানে প্রসিদ্ধ হয়েছেন এবং তাদের তৈরি তাদের আঁকা বিভিন্ন জিনিসপত্র আজকে বিদেশের দরবারেও সম্মানিত